আমার পছন্দের খাবার বলতে গেলে আলু পোস্ত ডাল আর ভাত কারণ এই খাবারটি করতে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় ভাত রান্না করতে তেমন কোনো কষ্ট হয় না আর আলু পোস্ততে তেমন কোনো কষ্ট হয় না ডালও খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই এই খাবারগুলি আমি খেতেও পছন্দ করি আর বানাতেও পছন্দ করি তাহলে খুব বেশি একটা কষ্ট লাগে না তাই এগুলিই আমার পছন্দ